প্রথমত বলি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি রান্নার প্রতি আমার ছোটবেলা থেকেই একটা ঝোঁক রয়েছে ঝোঁকটা শুরু হয় আমার বাবার রান্না করা দেখে আমার বাবা আসলে ভীষণ ভালো রান্না করতেন তেনার রান্না করার যে প্রস্তুতি বা তিনি যেভাবে রান্না করেন তা দেখেই কিন্তু আমার রান্নার প্রতি একটা নেশা বা ঝোঁক যে কিছুই বলতে পারেন আমি যখন কোনো রান্না প্রথমবার চেষ্টা করি তখন সেই রান্নাতে অনেক কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করি যাতে রান্নাটির স্বাদ একটু অন্য রকম হয় তো আমি বিভিন্ন রকমেরই রান্না করি আপনি ধরুন বাঙালিদের যেসব রান্না তাও করি এবং আমাদের যে জাতীয় বা আন্তর্জাতীয় যে স্তরের রান্নাগুলো রয়েছে আমি সেগুলো করতেও ভীষণ ভালোবাসি আমি যখন প্রথমবার কোনো রান্না করতে যাই তো সেই রান্নার যেসব উপকরণ সেগুলো প্রথমে আগে জোগাড় করে নিই তারপরে আমি রান্না করা শুরু করি এবং যদি রান্নাতে নতুন কিছু দিই বা রান্নাতে নতুন কিছু ব্যবহার করি তাহলে আমি সেই জিনিসটি কিন্তু খাতার মধ্যে লিখে রাখি যাতে আমার পরবর্তীকালে বুঝতে সুবিধা হয় যে এই জিনিসটা দেওয়ার জন্য রান্নার স্বাদটা কিন্তু এই রকম হয়েছে এছাড়াও ধরুন রান্নাটি করার পরে আমি যখন আমার পরিবারের বা বাকিদের খাওয়ার জন্য অনুরোধ করি তারা যখন খেয়ে পরে বলে যে হ্যাঁ রান্নাটির কিন্তু স্বাদের পরিবর্তন রয়েছে এবং রান্নাটি খেতে খুব ভালো হয়েছে আমি তখন রান্নাটি দ্বিতীয়বারের জন্য চেষ্টা করি করার দ্বিতীয়বার যখন চেষ্টা করি তখন কিন্তু আমি রান্নাটি ভিডিও করে রাখি আর বাক্স এই ক্যামেরা বন্দিও করে রাখি বলতে পারেন তাতে হয়তো রান্নাটি আমি যদি নিজে করি ঠিক আছে কিন্তু অন্যদেরকে যদি শেখাতে চাই আমি কিন্তু সেই ভিডিওর মাধ্যমে অন্যদেরকে শেখাতে পারব এবং বোঝাতে পারব এছাড়াও আমারও হয়তো পরবর্তীকালে বুঝতে বিষয়টি সুবিধা হয় যে আমি কী কী উপকরণ দেওয়ার জন্য রান্নাটির স্বাদ এই রকম হয়েছে বা আমি কী কী উপকরণ উপকরণ যদি আরো দিতে পারতাম বা কোনো কিছু কমিয়ে দিতে পারতাম তাহলে রান্নার স্বাদটি কিন্তু অন্য রকম আসত এছাড়াও আমি রান্না করার আগে ইউটিউবে কিছু রান্নার যে প্রক্রিয়া তা কিন্তু দেখে নিই অনেকটা তাদের মতন করার চেষ্টা করি পুরোপুরি না কিন্তু তবুও তাদের মতন করে করার চেষ্টা করি এবং নতুন কিছু মেশানোরও চেষ্টা করি